আমি ইকো পার্ক নিকো পার্ক ভিক্টোরিয়া চিড়িয়াখানা এসব জাগায় মানে আশেপাশে এসব জায়গায় ভ্রমণ করতে গেছিলাম কারণ ভিক্টোরিয়াতে ভালোভাবে মানে খুব সুন্দর লাগে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে তারপর ইকো পার্কে অনেক রকমের জিনিস দেখা যায় তারপরে নিকো পার্কে অনেক রকমের রাইডস আছে আর চিড়িয়াখানা ওখানে গেলেও অনেক মজা হয় ওখানে অনেক রকমের মানে সবকিছুই থাকে আর চিড়িয়াখানা বলতে চিড়িয়াখানাও গেছি চিড়িয়াখানায় শীতকালে গেলে বেশি ভালো লাগে কারণ বন্ধু বান্ধবদের সাথেও সেখানে পিকনিক করা যায় অনেক রকমের জিনিস আছে সেটাও দেখা যায় আর এইগুলো দেখতে ভালো লাগে ঘুরতেও ভালো লাগে কারণ চারপাশে এইগুলো থাকলে তো ঘুরতে যেতেই হয় এই চারপাশে আমার ভ্রমণের কারণ এইগুলোই আর আমি ঘনঘন ভ্রমণ করি কিন্তু সময় পেলে করি কাজের ফাঁকে যদি সময় থাকে তাহলেই ভ্রমণ করতে পারি